বল বল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শুনলাম শুনলাম না টপিক তো এখনো বলে নি তো বো কালকে যাই আবার কালকে দেখি সকালে কী হয় তারপরে আবার তোকে কি বলেছে হ্যাঁ ওই তো ওখানে গিয়ে হঠাৎ করে সামনে মানে যদি দিয়ে দেয় তখন অসুবিধা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই হুম তাও কিছু কিছু জিনিসগুলো যেগুলো হয়তো স্যার হুম হুম হুম সেটাই সেটাই দেখি যে দেখি ওই যে আমার একটা বন্ধু আছে ওর ওর কাকা হয় ওখানকার যে নিতে আসবে ওকে তাও একটু জিজ্ঞেস করবো হ্যাঁ যে একি ব্যাপারে কী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখছি হ্যাঁ না না অবশ্যই দেখবো দেখবো কে কে দেখি কে এরকম করে বলতে পারবে হ্যাঁ হ্যাঁ হ্যালো না ঠিক আছে হ্যাঁ আলোচনা করা যাবে হুম হুম হুম আয় এক দিন আমাদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ